আমি যেহেতু কুকুর পুষি সেই কুকুরটির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব সে আমার বন্ধুর মতো তার নাম টনি তার সঙ্গে আমি প্রচুর সময় কাটাই সে আমার বন্ধুর মতো এবং তার প্রতিটি খেয়াল রাখার জিনিস যেরকম খাওয়া ঘোরাফেরা থাকার সব কিছু বিষয়ে আমি যত্ন নিই যখনই আমি ফাঁকা সময় পাই তাকে নিয়ে আমি মাঝে মাঝে ঘুরতে যাই ঘুরতেও যাই